হ্যালো হ্যাঁ স্যার বলুন হ্যালো হ্যাঁ স্যার বলুন বলুন স্যার আমি রনজিৎ বলছি কোক্কার থেকে বলুন হ্যাঁ কোক্কারে আমি আছি স্যার পুসিংগুলো থার্টি থ্রি দিয়েছে বলছে থার্টি ফোরও হতে হবে পুসিং একটু ডিলে চলছে প্রচুর স্যার এমনিতেই গাইড কারের প্রবলেম চলছে সিভিসিভিতে প্রচুর ডাস্ট উড়ছে ওখান থেকে দেখা যাচ্ছেনা ভালো করে সেন্টারিং করতে পারছি না গাড়ি রোল করে যাচ্ছে প্রচুর প্রবলেম হচ্ছে স্যার এদিকে আমাদের শোম্যানকে ইনফর্ম করা আছে লায়েকদাকে সিভিসিভি ইনচার্জ কে আছে জানিনা হয়তো গুপ্তা স্যার আছেন আমি বলে দিচ্ছি দেখছি কিন্তু অনেক সময় লাগছে করতে তারপরে সিভিসিভি সিভিসিভি গ্রাউন্ড ফ্লোরে ইয়ে আছে আমাদের অনুপ দাস আছে হ্যাঁ স্যার বাকেট বাকেট তুলছে বাকেট তুলতে খুব দেরি করছে লিফ্ট করতে খুব দেরি করছে কানে হেডফোন দিয়ে রয়েছে আবার গান শুনতে শুনতে আসছে তেরোটা ওটা হচ্ছে স্যার এটা দিয়ে ম্যান ম্যান পাওয়ার স্যার তিনজন তিনজন ছুটিতে আছে টোটাল নজন আছি স্যার আমরা এটা তো স্যার ফোরম্যান ভালো বলতে পারবে এটা আমরা ঠিক বলতে পারবো না শোম্যান লায়েকদা আছে স্যার ওটা হালকা হালকা মাঝে মধ্যে সেন্টারিং করতে রোল করে যাচ্ছে একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে ইলেকট্রিকের ফল্টও আসছে মাঝে মধ্যে চেষ্টা করছি করে দেওয়ার স্যার স্যার চার নম্বর চার নম্বরে রোল করছে স্যার চার নম্বর চেম্বারে রোল করছে এমার্জেন্সি বেল হ্যাঁ এমার্জেন্সি বেল পাচ্ছি স্যার দু নম্বর চলছে দু নম্বরে তো একটু ব্রেকে সমস্যা আছে এটাকে চেঞ্জওভার করিয়ে এক নম্বর চালাতে পারলে ভালো হতো স্যার কম্প্রেসার এক নম্বর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাইট লাইট লাইট হর্ন লাইট হর্ন ঠিক আছে সব স্যার ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না একদম না একদম না একদম আমি স্যার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েও আসিনা আমার এই ছোটো ফোনটাই নিয়ে আসি এটাই কাজ করি আমি ব্যাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে ঠিক আছে স্যার রাখছি